আমি অনেকেই আছে রাজনৈতিক নেতা যাদের কথা বলতে পারি যাদের সম্পর্কে আমি অবগত রাজনৈতিক দিক থেকে যদি বলা যেতে পারে আমদের নদিয়া জেলাতে এখন টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলছে সেখানে রাজনৈতিক নেতা বা নেত্রীদের কথায় যদি আসা যায় তা হলে আমি তাদেরকে অনেককে চিনি বিরোধী দলেদের অনেককেই চিনি বিরোধী দলেদের কথায় আসা গেলে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির কথায় আসা যায় ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী আমাদের যিনি তিনি হলেন এই জনতা পার্টির হেড নরেন্দ্র সিং মোদি এই মোদির আরও চ্যালাচামুন্ডা রয়েছে এক কথায় বলা যেতে পারে যে ওনার প্রতিনিধি বা ওনার প্রতি যে বিরুদ্ধ দল তা হল মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় আর হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ছাড়া রয়েছে কুনাল ঘোষ এ ছাড়া রয়েছেন দিলীপ বাবু অনেকেই আছেন তাদেরকে আমি কম বেশি চিনি বললে ভুল হবে আমরা খবরের কাগজ নিউজ চ্যানেলে তাদের সম্পর্কে কম বেশি জানছি বুঝছি এবং আমরা তাদের সম্পর্কে এক রকম ধারণা গড়ে তুলছি সকলের মতামত সমান নয় নানান জন নানান জনকে পছন্দ করতে পারে হয়তো আপনি এক ধরনের জনতা পার্টি বা এমনি এক ধরনের পার্টি চাইছেন আমি হয়তো অন্য ধরনের পার্টিকে চাইছি আপনার হয়তো এই ধরনের পার্টির কাজ খুব ভালো লাগছে আমার হয়তো ভালো লাগছে না আপনি কোনো পার্টিকে চোর বলে আখ্যা দিতেই পারেন হয়তো আমি সেটা দিচ্ছি না কাজেই সকল মানুষের সমান মতামত হতে পারে না আমি এই সমস্ত রাজনীতিবিদদের কথা বললাম এনারা তাদের তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে আমাদেরকে চালিত করছে